গতকাল আমি হাভাব রেষ্টুরেন্ট থেকে এক প্লেট বিরিয়ানি অর্ডার করেছিলাম কিন্তু সেই বিরিয়ানিটা আমার কাছে আসে নি অথচ আমি টাকাটাও দিয়ে দিয়েছিলাম সেই টাকাটাও আমি পাই নি কী করে সেই টাকাটা আমি পাব দয়া করে জানান